হ্যালো আমি সাহা বস্ত্রালয় থেকে বলছি তুই শুভজিৎ বলছিস তো হ্যাঁ তুই আজকে চলে গেছিস কী কারণ তা তুই তো আগে থেকে বলতে পারতিস তাহলে তো অন্য কর্মচারী দেখে রাখতাম আচ্ছা তুই তো এখানে কাজগুলোও ঠিকঠাক করে রাখিসনি যে ছুটি হবে তুই কতদিন পরে আসতে পারবি সাত দিন টাইম লাগবে তার আগে কি আসতে পারবি না আচ্ছা রোগীর কী কন্ডিশান আচ্ছা তুই তাহলে সাত দিন পরেই আয় তুই তাহলে সাত দিন পরে আসবি তারপর তোকে এই সাত দিন ছুটি আমি দিতে পারি সেই সাত দিন কিন্তু পরে তোকে ওভার ডিউটি করে দিতে হ্যাঁ না হলে এই সাত দিনের তোর বেতন কাটা যাবে তুই সেদিকেও আবার ঠিক আছে সেদিকে তুই ওভার ডিউটি করে দিস হ্যাঁ আর তুই এখানে কাজগুলোও ঠিকঠাক করিসনি এখানে শাড়ির লাটে শাড়ি থাকবে দামি শাড়ি যেটা যেখানের শাড়ি সেই দামগুলো তোকে লিখে দিতে হতো হ্যাঁ শার্টের যে আছে সে ভ্যারাইটিগুলো কোথায় রেখেছিস তুই শার্টের যে ভ্যারাইটিগুলো আছে নতুন যেগুলো এসেছে আচ্ছা ওগুলো তো তুলে দিয়ে যেতে হতো তোকে ঠিক আছে আমি দেখছি আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওগুলো করার ব্যবস্থা করছি আর যে নতুন মালের অর্ডারটা আছে ওটা কবে আসবে

আর ওটায় আচ্ছা ওটা কত টাকা দিয়ে এসেছিলিস তুই

আচ্ছা আর কত বাকি আছে তাহলে আমাকে তো সেই মতো বিল পেমেন্ট করতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওই ছয় হাজার দিয়ে দেব আচ্ছা হ্যাঁ ওই সাত দিন তুই আবার ডিউটি করে দিস তাহলে সুবিধা হবে আর নতুন যারা এসেছে তাদেরকেও তুই কাজটা একটু শিখিয়ে দে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত টাকা লাগবে তাও এখন ঠিক আছে আমি তোর পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে